তীর্থঙ্করবাবু বলছেন আমি বলছি ভাই আপনি তো গ্যাস ডেলিভারি করেন হ্যাঁ এই নাম্বারটাই আমার কাছে লোড করা আছে কিন্তু সমস্যা হচ্ছে আমি গ্যাস বুকিং করছি যে তো গ্যাস বুকিং করার সাত দিন পরও আমি গ্যাস পাচ্ছি না হোম ডেলিভারিতে কী ব্যাপারটা একটু ক্লিয়ার আমাকে বুঝিয়ে বলবেন

হ্যাঁ তো আমি বলছিলাম একটা কথা জিজ্ঞাসা করতে পারি ব্যাপারটা হচ্ছে যে আমি তো গ্যাস বুকিং করার পর যদি সাত দিন করে লেগে যায় তাহলে আমাদের ধরুন আমার হয়তো ডবল কানেকশান সিলিন্ডার কানেকশান আছে সিঙ্গেল সিলিন্ডারের ক্ষেত্রে আমরা তো বিপদে পড়ে যাব ঠিক আছে আপনি কোম্পানির সাথে কথা বলুন এবং যাতে আমরা হোম ডেলিভারিটা ডিউ টাইমের মধ্যে পেয়ে যাই এই দিকটা আপনারা একটু লক্ষ্য রাখুন ভাই হ্যাঁ অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ ও কে